আমি একবার দার্জিলিং ভ্রমণে গিয়েছিলাম ঘুত্তে তো সেখানে গিয়ে আমি ভাবতে পারিনি যে আমার এভাবে কোনো একটা শখ পূরণ হয়ে যাবে সেখানে ওদের যে সাংস্কৃতিক নাচ গান দেখে আমি থাকতে পারি নি ওরাও নাচ ছিলো আমি দেখেও ছিলাম এবং তার সাথে আমারও শখ পূরণ করার জন্যে আমি ওদের সঙ্গে সং দিচ্ছিলাম তাতে আমি আমার ভালো হচ্ছিলো ইয়া খারাপ হচ্ছিলো আমি জানি না কিন্তু আমার শখ ছিল যে আমি তাদের সঙ্গে এভাবে নাচবো এবং সেটা আমার পূরণ হবে এটা আমি ভাবতে পারিনি যে আমি দার্জিলিং এসে আমার একটা শখ পূরণ হয়ে যাবে তো ওখানে শখ আমার পূরণ হয়ে গিয়েছিলো আমি নেচেছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো তো আর একবার আমাদের এ সামনেই যে সাঁওতালি আদিবাসীদের মেলা হয় তো সেখানে একবার গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি যে সাঁওতালিরা গানে যে হাত ধরে নাচে আমি দেখেছিলাম আগে আমারও নাচতে ইচ্ছা হয়েছিলো শখ হয়েছিলো ভেবেছিলাম কোনো দিন যদি টাইম পাই তো ওদের সঙ্গে নাচবো তো সেবারে আমার হয়ে গিয়েছিলো বলতে মেলায় গিয়েছিলাম এবং সেখানে ওরা নাচছিল তো ওদের সঙ্গে আমি নাচছিলাম তো যাই হোক ওদের সঙ্গে নেচে আমার খুব ভালোও লেগেছিলো আমার একটা শখও ছিলো যে আমি ওদের সঙ্গে হাত ধরে এভাবে নাচবো আদিবাসীদের গানে তো আমি নেচেও ছিলাম ধামসা মাদল এসবের তালে তালে যে নাচ হয় এটা খুব ভালো ভালো লাগতো আমার এবং নাচার আমার খুব শখ ছিলো তাই ধামসা মাদলের নাচে আমি আর থাকতে পারি নি আমি আমার শখ পূরণ করেছিলাম এবং নেচেও ছিলাম